কিছু দিন আগে দোকানে গিয়ে ছেলের একটা জামা প্যান্ট কিনে নিয়ে আসলাম সেই দোকান থেকে জামা প্যান্ট কিনে নিয়ে আসার পরে ছেলেটিকে পরালাম তারপর দেখলাম ছেলেটির জামা প্যান্টটি ভালো নয় যেই ধুয়ে দিলাম সেই নষ্ট হয়ে গেলো আর ছেলেটাকে ভালো জামা প্যান্টটা পরানো গেলো না তার পরে আমি দোকান থেকে গিয়ে আমি আমার শাড়ি কিনে এনেছিলাম শাড়িটা তখন দেখতে খুব বেশ ভালো লাগছিল তার পরে দেখলাম যেই পরলাম পরার পরেও খুব সুন্দর লাগল কিন্তু তার পরে যখন ধুয়ে দিলাম তখন জিনিসটা মোটেও ভালো নয় নষ্ট হয়ে গেলো প্রচণ্ড রং উঠল আমি সবাইকে বললাম যে শাড়িটা দেখতে কত সুন্দর লাগল কিন্তু শাড়িটা যেই কচলে দিয়ে ধুয়ে দিয়েছি সেই ভালো লাগছে না সেই ভালো লাগেনি সেই শাড়িটি নষ্ট হয়ে গেলো আর ওকে পরা যাবে না ওই শাড়িটা বাড়িতেই পড়ে থাকবে